আমি সকালের একটা জল খাবারের বলছি প্রথমে আমি চা করলাম চাতে ভালো করে জলটা ফুটালাম তাতে দুধ দিলাম দুধটাও ফোটালাম তাতে চা চিনি দিয়ে চা টা কড়া করে বানালাম চা টা খেতে ভালো লাগে এবং তারপরে আমি লুচি করি লুচিটাকে ভালো করে ময়ান দেওয়ার জন্য তার সঙ্গে তেল রিফাইন্ড তেল ময়দা আটা একসঙ্গে মিশিয়ে তাতে গরম জল হালকা গরম জল দিয়ে আটাটা ঠেসে মাখলাম তাতে লুচিটা খুব খেতেও ভালো হয় এবং মচমচ করে আর তার সঙ্গে আমি আলুভাজা করলাম আলুটাকে সরু সরু করে কেটে তাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম একটুক্ষণ তাতে এবার তেল ফোড়ন দিয়ে লঙ্কা জিরা দিয়ে আমি আলুটা ভাজলে আলুটা খেতেও ভালো লাগে এবং আর কোনওদিনও পরোটাও করলাম পরোটার সঙ্গেও ওরকম করেই আটা ময়দা মিশিয়ে রিফাইন্ড দিয়ে আর একটু গরম জল দিয়ে আটাটা পরোটাটা মাখলেও সেটাও খেতে ভালো লাগে এবং পরোটাটা ভালো করে কোণগুলো সেঁকে দিলে পরোটা খেতে ভালো লাগে তার সঙ্গে আলুভাজাটা তো আছেই এতে খুব সুন্দর লাগে সকালের জলখাবার